এখানে বলা হয়েছে যে বাংলা ভাষা অন্যান্য ভাষার সাথে কী তুলনা করে আমার মনে হয় যেহেতু আমরা বাঙালি সেহেতু আমাদের মাতৃভাষা বাংলা সুতরাং এটা অন্যান্য ভাষার সঙ্গে ঠিক ঠিক তুলনা করা যায় না আচ্ছা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় দেখা যায় হিন্দি অথবা ইংরাজি না জানলে সেখানে কম্পিটিশানে টেকা খুব মুশকিল হয়ে যায় সেই জন্য অবশ্যই কিন্তু আমাদের অন্যান্য ভাষা যেমন হিন্দি অথবা ইংরিজি শেখা উচিত বাংলার পাশে পাশে বিভিন্ন রাজ্যে দেশের মধ্যে বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা ভাষা আছে যেমন পাঞ্জাবী মারাটি তামিল তেলেগু ইত্যাদি ইত্যাদি ভাষা আছে এবং একেক জায়গার লোক এক একটা ভাষা ব্যবহার করে আর সেই জন্য বলি এটা ঠিক তুলনা করা উচিত নয় যে অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষার পার্থক্য সেই জন্য কী হয়েছে আমাদের দেশের একটাই ভাষাকে মেন ভাষা হিসেবে বোঝানো হয়েছে যে ভাষাটা সবাই মেনে নিয়েছে সেটা হলো হিন্দি ভাষা সেই ভাষাটাকে আমাদের রাষ্ট্রীয় ভাষা হিসাবে আমরা মেনে নিয়েছি